হ্যাঁ বলুন আচ্ছা আপনি তো হচ্ছে আপনি তো বারবার ওষুধ কিনে দোকান থেকে কিনে খান তাও কি কমছে না এইভাবে আপনি তো হচ্ছে মানে আপনার সমস্যাটা কী হচ্ছে বলুন এছাড়া আর এছাড়া কি আর কোনো সমস্যা হচ্ছে আচ্ছা আচ্ছা আর এ এই ছাড়া আদার কোনো সিম্পটম নেই তো আচ্ছা আচ্ছা আসল কথা হচ্ছে আপনি বারবার ওই এতবার করে প্যারাসিটামল খাচ্ছেন এটা কিন্তু ঠিক না যখন তখন কিনে এনে জ্বর হচ্ছে মানে প্যারাসিটামল কিনে এনে খেয়ে নিচ্ছেন সেটা ঠিক না আপনি একটা কাজ করবেন আমি একটা ডাক্তারের নাম বলে দিচ্ছি সেই ডক্টরের কাছে আপনি অ্যাপয়েন্টমেন্ট নিয়ে একবার চেক আপ করিয়ে নেবে এবং দেখাবে ডক্টরকে ডক্টর যে প্রেসক্রাইবগুলো করবে সেগুলোই করাটা দেখবে ঠিক হবে বলে মনে হয় ডক্টর যেই মেডিসিনগুলো আপনাকে দেবে কারণ আপনার যদি অ্যান্টিবায়োটিক চলতে থাকে হ্যাঁ এই প্যারাসিটামল খেলেই শুধু কমবে না কারণ যদি আপনার ইনফেকশন হয় আপনাকে তো অ্যান্টিবায়োটিক খেতে হবে না আপনার যদি জ্বর না অ্যান্টিবায়োটিক খেলে আপনার কমবে না তাই আপনাকে এই অ্যান্টিবায়োটিকগুলো খেতে হবে তাহলেই একবারে প্রপার কমবে আপনি যদি শুধু ঘন ঘন ওই জ্বর হচ্ছে বলে শুধুমাত্র প্যারাসিটামল কিনে এনে খেয়ে নেবেন তাহলেই কমে যাবে সেটা হবে না আর এতে বরঞ্চ আপনার শরীরে আরও অনেক ক্ষতি করবে এবং আদার্স কিছু ব্লাড টেস্ট করাতে হবে যা আপনার কোথা থেকে জ্বর হচ্ছে কী কারণে হচ্ছে সেগুলো আপনার জানতে হবে তাহলে তার মতো ওষুধ দিতে থাকবে এবং আপনি যে উইকনেস হয়ে আছেন কী কী কারণে এই সব হচ্ছে সেইগুলো জেনে যদি আপনি ট্রিটমেন্টটা করেন ওষুধ খান তাহলে আমি বলছি আপনি প্রপারলি পুরোপুরিভাবে আপনি ঠিক হয়ে যাবেন হ্যাঁ আর এই দোকান থেকে বলে বলে ওষুধ কিনে খাওয়াটা উচিত নয় এটা মানে খারাপ খুবই হ্যাঁ হ্যাঁ হ্যাঁ হ্যাঁ ঠিক আছে আমি আপনাকে ডক্টরের নামটা পাঠিয়ে দেবো ঠিক আছে রাখছি হ্যাঁ